খেলাধুলো করা খুবই ভালো কারণ বাচ্চাদের খেলাধুলো করা শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এরা পড়াশুনোর মাঝে মাঝে খেলাধুলো করলে মানসিক চাপ এবং সাধারনত যে কোনো রোগের হাত থেকে মুক্তি থাকে কারণ খেলাধুলো করলে নিজেদের শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকে এবং মানসিক চাপও থাকে না আর পড়াশুনোর মাঝে মাঝে খেলাধুলো করলে মানসিক চাপ কেটে যায় নিজেকে একটুখানি অন্যরকম মনে হয় যেটা আমরা নিজেকে ভাবতেও পারি না আর আমাদের বন্ধুবান্ধবদের সাথে কথা বললে খেলাধুলো করলে এতে খুবই আমাদের নিজেকে মনে আনন্দ থাকে আর এই আনন্দের মাঝখানে যেকোনো রকমের চাপ মুক্তি হয়ে যায়